আচ্ছা আচ্ছা আপনি কীসে মানে কীসে ইয়ে দেবেন টাকাটা মানে অ্যাকচুলি কী মানে অনলাইন পেমেন্ট করবেন না আপনি ক্যাশে দেবেন ঠিক আছে দিচ্ছি আপনার তার আগে আপনার এটা খুলুন এই তো কতো আটশো সাড়ে আটশো লিটার এরকম হবে না না না ম্যাডাম এখন তেলের দাম বেড়ে গেছে আগে আপনার আপনি যখন কিনেছেন তখন তেলের দাম কম ছিলো এখন তেলের দাম বেড়ে গেছে রিসেন্ট হ্যাঁ তিন দিন নিয়েছেন তো অ্যাকচুয়েলি কী বলুন তো মাসে প্রতি মাসে মাসে তো তেলের তেলের দাম আপ ডাউন হয় মানে ওঠা নামা করে আপনি তো দুদিন আগে নিয়েছিলেন কারণ আজ হলো আপনার মাসের এক তারিখ আজকে থেকে দামটা বেড়েছে মেনলি আমরা কোথায় আমরা তো কর্মচারী ম্যাডাম না যা বাড়ানোর তো ওপর থেকেই বাড়াচ্ছে না সরকার থেকে বাড়াচ্ছে সেই হিসাবেই এখানে বাড়ছে সব জায়গায় তো বাড়ছে না এক জায়গায় তো বাড়ছে না সব জায়গায় বাড়ছে আর আমরা হ্যাঁ সব কী করবেন বলুন ম্যাডাম এখন তো গাড়ি ঘোড়া চা থাকলে তো আপনার তো তেল ভরতে হবে তেল না ভরলে গাড়ি ঘোড়া চলবে না আর এখন অ্যাকয়াচুলি সব হ্যাঁ সবাই তো বলছে যে এখন সবার যে সেরকম টাকা মানে তেল মারতে হয় সবাই বলে যে দাম বেড়ে যাচ্ছে দিনে দিনে দিনের পর দিন হু হু করে দাম বাড়চ্ছে কিন্তু কিছু করার নেই না আমাদের আমরা কর্মচারী আমরা মাস মাস মাইনের কাজ করি এখানে যা আমাদের মানে এ করা থাকে সেভাবেই কাজ করতে হয় বুঝতে পারছেন হ্যাঁ সে তো অবশ্যই ম্যাডাম আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি আপনি ওই ডিকিটাকে একটু খুলুন আমি তেলটা ভরে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম